বলছি দাদা আমি তো আমার বিভিন্ন দরকারে আপনাদের ক্যাব বুক করে থাকি বা ক্যাব ব্যবহার করে থাকি তো আমি দুদিন বাদ মানে আগামী পরশু তরশু দিন তো আমার পরিবার নিয়ে একটু ঘুরতে যাওয়ার প্লানিং আছে তো আপনাদের ক্যাব বুক আমি করবো তো সেই ক্ষেত্রে কি কোনো ছাড় বা কিছুর ব্যবস্থা কি এখান থেকে করা যাবে